আমার জীবনের সবচেয়ে বড় শক্তি হল আমার জন্মদাতা মাতা ও পিতা আমি ভগবানকে বিশ্বাস করি কিন্তু ওনাকে কখনও দেখতে পাইনি তাই মা বাবাকেই ভগবানের মতো বিশ্বাস করি এবং সর্ব শক্তিমান বলে মনে করি সত্যিকারের বলতে গেলে ওনারাই আমার জীবনের দুর্বলতা কারণ ওনাদের কিছু হলেই আমার মন প্রাণ দুর্বল হয়ে ওঠে আমি অসহায় বোধ করি